এখনকার সময়কালে ব্যা ব্যা বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের ব্যবসা বা বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের আগে যদি দশজন ওন করত এখন দেখো কুড়ি জন তিরিশ জন এরকম লোক ওক পোলট্রি ফার্ম করতে আছে বা এখন মানুষের অ্যা মানুষের সংখ্যা এতটা বেড়েছে আর মানুষের এতটা বেড়েছে এ বাড়িতে বাড়িতে এখন মান মানুষজন লোক কুটুম্ব এলেই মুরগি ই আনো মাং মাছ মাংস এইগুলোই এখন খাওয়া চলে এখন বাড়িতে বাড়িতে বলতে গেলে বেশিরভাগটা এখন ওন শুধু সবজি খেতেই কেউ চায় না এখন মাছ মাংস ছাড়া মানুষ খেতে চায় না এখন মাসুস মানুষের সংখ্যা এতটা বেড়েছে এ সেই কারণেই পোলট্রি ফার্মও অনেক দশ জনের জায়গায় এখন দেখো ও তিরিশ জন চল্লিশ জন এরকম মানে প্রায় হতেই রয়েছে প্রায় হোটেলে হোটেলে প্রায় জায়গায় ঘুরতে যাওয়া যেখানেই যাওয়া ঘুরতে যাওয়া মামার বাড়ি যাওয়া কুটুম্ব বাড়ি যাওয়া যেখানেই যাওয়া আ মাছ মাংস এগুলো ছাড়া আর কিছুই না তাই সেই কারণেই হয়তো এই মাংস পোলট্রি এই সবের চাপ বেশিই বাড়ছে এই সবের যেখানেই যাও হোটেলে গেলে ওরকম চিকেন মাটন এগুলোই ছাড়া থাকে না যেখানেই যায় বিয়ে বাাড়িতে গেলেও দেখো সেখানেও ওই একই এখন মানুষের সংখ্যা বা মানুষের চাপ এতটা বেড়েছে তাই মা মা মানুষ ভালো মন্দ ছাড়া আর কিছুই খেতে চায় না তাই ওই মা মাংস বলতে ওই ওই পোলট্রির মাংস ও মানুষ এখন বাড়িতে বাড়িতেও নিজেরা এখন শুধু বাচ্চাদের মুখেও শোনো ওরাও এখন শুধু খেতে চায় না এখন শুধু কথায় বলে পোলট্রি খাবো মাংস খাবো পোলট্রির মাংস খাবো এগুলো খেতেই খেতেই এই ওরা বড় হবে এ মানুষ এখন যত তাড়াতাড়ি দ্রুত বড় হচ্ছে